জলের অপর নাম জীবন এই জল ছাড়া আমরা বাঁচতে পারবো না এই জলেই প্রথম মানুষের প্রাণের উদ্ভব ঘটেছিলো তাই জলের অপর নাম জীবন বলা হয় এই জলকে আমরা নানাভাবে দূষিত করে থাকি নদী কুয়ো পুকুরের জল এগুলো আগেকার দিনের মানুষ পানের উপযোগী করে তুলতো এবং সেইগুলোকে পান করতো তাতে তাদের কোনো শারীরিক সমস্যা হতো না কিন্তু বর্তমানে এতো আমরা দূষণ করি যেমন জলের মধ্যে স্নান করা বাসন মাজা কাপড় কাচা ইত্যাদির ফলে জল নানাভাবে দূষিত হয়ে পড়ছে এছাড়া কৃষি জমিতে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করার ফলে সেইগুলি বৃষ্টির জল ধু বৃষ্টির জলে ধুয়ে এসে নদী পুকুর খালের মধ্যে পড়ে এর ফলে ওই জলকে আর পান করা যায় না বা পানের অনুপযোগী হয়ে ওঠে আমরা কিছু কিছু ক্ষেত্তে ঘরোয়া পদ্ধতিতে নদী বা পুকুরের জলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে পারি যেমন ফিল্টার পেপার কিনে এনে আমরা সেগুলোকে পরিষ্কার করতে পারি এছাড়াও ঘরোয়া পদ্ধতির মাধ্যমে যেমন জলের মধ্যে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া যেতে পারে এতে জীবাণু নষ্ট হয় কোনো কোনো সময় হ্যালোজেন ট্যাবলেট দেয়া যেতে পারে চুন দেয়া যেতে পারে ফোটকিরি ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জলকে ভালো করে ব্যবহার করতে পারি তাছাড়া ঘরে জলকে দশ মিনিট ধরে যদি ফুটিয়ে নিই তারপর ঠান্ডা করে আমরা সেটা পানের উপযোগী করে তুলতে পারি এছাড়াও মানুষকে কিছুটা সচেতন করে তুলতে পারি যাতে জল নষ্ট না করে বা জলকে নোংরা না করে বিশুদ্ধ জল আমাদের পৃথিবীতে খুব কম পরিমাণে রয়েছে তাই জন্য যে সকল জল রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা উচিত এবং মানুষের সেই সম্বন্ধে অবগত হওয়া উচিত এবং দূষিত জল পান না করে যে সকল ঘরোয়া পদ্ধতিগুলো আলোচনা করলাম সেগুলো অবলম্বন করা উচিত